হ্যালো হ্যাঁ এটা ফুলের দোকান বলো কী লাগবে আচ্ছা কী কী ফুল নেবে বলো আচ্ছা গোলাপ ফুল কত লাগবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সব রকমের ফুল নেবে তাই তো আচ্ছা তোমরা কি নিজেরা বাড়িতে সাজিয়ে নেবে না আমরা বাড়িতে গিয়ে সাজাব আচ্ছা বাড়িতে সাজাতে গেলে তার রেটটা আরও বেশি পড়বে ফুলও লাগ ফুলেরও রেট আলাদা বাড়িতে সাজাতে গেলেও তার রেটও আলাদা আচ্ছা ঠিক আছে কবে তোমাদের ফুল লাগবে বলো আচ্ছা চার পাঁচ দিনের মধ্যে লাগবে আমরা ওই পাঁচ দিনের দিন লাগবে তো চার দিনের দিন মাথায়ই আমরা চলে যাব ঠিক আছে ও আচ্ছা কি গোটা ঘর কি ফুলের সাজাতে লাগবে আচ্ছা ঠিক আছে